পশুপালনের সাথে সম্পর্কিত কিছু সাধারণ প্রতি প্রবিধান হল পশুপালন করলে কৃষকদের জমিতে সব কৃষি সব খেয়ে নেয় চাষবাস করলে সব খেয়ে নেয় তার নিয়ে সব প্রভাবিত করে কৃষকরা আর প্রাণী সম্পর্কিত সমস্যার হল প্রাণী সম্পর্কিত সমস্যা আমি কিছু করলে আমি তাড়াতাড়ি একজন ভালো মানুষের কাছে পরামর্শ নেব যে আমি একটা প্রাণী পুষেছি সেই প্রাণীটার পরামর্শ দিন প্রাণীটা কী খেলে ভালো থাকবে কিসে ভালো হবে কী ওষুধ খেলে তার ভালো হতো হয়ে ছাড়বে তার লিগে আমি একটি ভালো জ্ঞানী ব্যক্তির কাছে যেয়ে আমি পরামর্শ নিতে পারি যে আমাকে তুমি পরামর্শটা দিন যে আমি এই এই জিনিসটি করলে আমার এই পশুটি ভালো থাকবে তাই আমি একটি জ্ঞানী ব্যক্তিকে যেয়ে বলব যে আমার পশুটির যে অসুবিধা হয়েছে তুমি তাড়াতাড়ি তার ভালো করার জন্য আমাকে একটি ভালো ডাক্তারের পরামর্শ দিন যাতে আমার পশুটি তাড়াতাড়ি ভালো হয়ে যায়